খেলাধুলো দিয়ে গ্রামের এলাকার মানুষ কীভাবে উপকৃত হয়েছে সেটা হচ্ছে যে তেমন গ্রামের মানুষের খেলার প্রতি আগ্রহ আছে খেলার প্রতি ইন্টারেস্ট আছে তাদের কিন্তু গ্রামে সেই সকল সুযোগ সুবিধাগুলো হয় না যেগুলো শহরে সুযোগ সুবিধা হয় বা শহরে যে কম্পিটিশান হয় বা স্কুলভিত্তিক যে হচ্ছে বা যে প্রতিযোগিতাগুলো হচ্ছে সেগুলো গ্রামে সচরাচর হয় না এবং তা সেই সব গ্রামের মানুষ তারা শহরে এসেও বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারছে এতে তাদের সামাজিক উন্নতিও হচ্ছে এখানে এসে তারা অনেক কিছু বেশি শিখতে পারছে এগুলোই হচ্ছে গ্রামীণ এলাকার মানুষ উপকৃত হচ্ছে এইভাবেই